সাগরে মাছ ধরা থেকে শুরু করে বাজারে বিক্রি করা পর্যন্ত যে সকল পদ্ধতিগুলি অবলম্বন করা হয় সেগুলি হলো প্রথমে সঠিক লোক নির্বাচন করা যারা বিগত দিনে সাগরে মাছ ধরতে গেছে ট্রেলারে করে এবং একটি সঠিক ট্রেলার নির্বাচন করা যাতে করে ওই লোকগুলি সাগরে পাড়ি দেবে মাছ ধরবার জন্য এবং তার জন্য উপযুক্ত জালের ব্যবস্থা করা এবং যে লোকগুলি যাবে তাদের পর্যাপ্ত খাবার মজুত করা এই সকল বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে এছাড়াও মাছগুলি বাজারে জন্য তার ব্যবস্থা রাখা এবং এতো দিন ধরে যে তারা মাছগুলি ধরবে সেগুলি যাতে ঠিকঠাক করে সংরক্ষণ করে রাখতে পারে তার জন্য পর্যাপ্ত পরিমাণে বরফ মজুত রাখতে হবে অবশ্যই বড়ো মাছের বাজারে তো চাহিদা আছেই বিশেষ করে এক দেড় কিলো বা দু কিলো সাইজের বা ওজনের যদি ইলিশ পাওয়া যায় সেগুলো তো বাজারে প্রচুর দামে বিক্রি হয় দুহাজার টাকা আড়াই হাজার টাকা কেজি দরেও এই বড়ো ইলিশ মাছগুলি বিক্রি হয় তার ফলে এই ধরণের যদি ব্যবস্থা অবলম্বন করা যায় তা হলে খুব সহজেই সাগরে মাছ ধরে বাজারে বিক্রি করা যায়